আমি শীত ঋতুতে বেশি ভ্রমণ করতে পছন্দ করি কারণ শীত ঋতুতে একটা কি বলবো একটা ঘো ভ্রমণ করার জন্য যে আরাম বা মজাদায়ক যে মনোভাব সেটা সে সময় প্রকাশ হয় শীতকালে সবাই বেড়াতে যায় বিভিন্ন ট্যুরিজম বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে সবাই যাওয়া আসা করে প্রচুর ভিড় হয় সেখানে বিভিন্ন গ্রামেগঞ্জে যে মেলা হয় সে সময় প্রচুর মেলা হয় পৌষ মেলা বিভিন্ন গঙ্গাসাগর মেলা সেইসব মেলা হয় শীতকালে তাই শীত ঋতুতে মানুষজন সবাই বেশি বেড়াতে চায় আর আমারও পছন্দ যদি শীতকালে বেড়াতে যাওয়া হয় আমরা বিভিন্ন জায়গা শীতকালেই বেড়াতে যাই কারণ শীতকালে প্রচুর মেলা বসে ভিড় থাকে এবং সেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যার জন্য বন্ধুরা সবাই শীতকালেই আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে যাই